প্রযুক্তি এবং বহির্বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন করে থাকার সত্যিই খুবই কঠিন কাজ কিন্তু আমার ভাগ্যে এরকম একটা সময় এসেছিল যেখানে আমি এরকম পুরো প্রযুক্তি এবং বহির্বিশ্ব থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিলাম সেটা হয়েছিল দি আর্ট অফ লিভিংয়ের একটা প্রোগ্রাম ছিল সাত দিনের যেটা ঘরের থেকে বাইরেই করতে হয় এটা অ্যাকচুয়েলি তাদের ক্যাম্প টাইপের হয় যেখানে সাতদিন ধরে এই কোর্সটা হয় শ্রী শ্রী রবিশঙ্করজির একটা প্রতিষ্ঠান দি আর্ট অফ লিভিং তারাই এই কোর্সটি প্রতিষ্ঠা পরিচালনা করে সেখানে যোগ যোগ প্রাণায়াম শ্বাসের গুরুত্ব সবকিছু শেখানো হয় এগুলো করার পরে একটা জিনিস বুঝতে পারি যে শুধুমাত্র আমরা যা করছি তা দিয়ে জীবন কাটানো যাবে না তাছাড়াও বাকি অনেক কিছু আছে যেগুলো দিয়ে কাটতে হবে প্রাণায়ামের গুরুত্ব কী যোগার গুরুত্ব কী তাছাড়াও আমাদের একটা জিনিস ভালো করে ফিল করতে পারা যে শুধু আমরা বেঁচে আছি আমাদের ইচ্ছায় নয় কেউ বাঁচিয়ে রেখেছে